যারা নাগরিক বিজ্ঞান মানে গবেষণা প্রকল্পে যে যুক্ত হতে চান এটাই বলতে চাইছেন আপনারা বলতে চাইছি যে বিজ্ঞান বিজ্ঞান বলে কথা বলছেন তাহলে বিজ্ঞান যদি যারা বই মানে বিজ্ঞান হিসাবে পড়ে মানে ভূগোল ইতিহাস এগুলোই হচ্ছে কি তাদের একটা বিজ্ঞান বিজ্ঞান বইয়ে আছে বিজ্ঞান বই বিজ্ঞান যদি পড়ে সে ঠিক উপযুক্ত শিক্ষক লাগবে শিক্ষিত লাগবে কেরকম শিক্ষিত বি এ পাস বা উচ্চ মাধ্যমিক পাস বা এম এ পাস ভালো এগুলোই মানে বিজ্ঞান নিয়ে যারা পড়েছে এগুলো গবেষণা করলে তাদের পক্ষে খুব সুবিধা আর তারা বুঝতে পারবে এই কারণে যে হচ্ছে কি কিছু করতে গেলে বা কিছু বলতে গেলে বিজ্ঞান সম্বন্ধে তারা বুঝতে পারবে কিন্তু আমরা বুঝতে পারব না আমরা অত অশিক্কো শিক্ষিত না অত অল্প লেখাপড়া জানি যেহেতু এই কারণে বলছি এগুলো শিক্ষিতদের পক্ষে ভালো শিক্ষিতদের পক্ষে ভালো ওরা উপযুক্ত শিক্ষা জানে মানে পেটে বিদ্যা আছে বুদ্ধি আছে যারা জানে না তাদের তো বিদ্যা নেই বুদ্ধি নেই যেমন যাদের চোখ নেই মানে চোখ থেকে চোখ যারা লেখাপড়া জানে তাদের চোখ নেই তা চোখ নেই মানে তো চোখ নেই আর যে লেখাপড়া জানে তার তো নিশ্চয়ই তার কোনো বিবেক বুদ্ধি জ্ঞান অর্জন সবই আছে এই কারণে বলতে চাইছি শিক্ষা মানে বেশি শিক্ষিত হলে তারা বিজ্ঞান গবেষণা করতে পারবে আর হচ্ছে কি আপনাদের ওই টিপস টিপস বলতে কী মানে অনেক শিক্ষিত একটা কাজে ঢুকতে চাইছে যে আমি মানে এই কাজটা করব কম্পিউটার জানে কম্পিউটার জানে যে বিজ্ঞান জানে তাকে আমি নেব এরকম একটা উদাহরণ আছে যে আমি বিজ্ঞান জানে আমি ওনাকে নেব তুমি বাংলা জানো আমি তোমাকে নেব না ইংলিশ জানো আমি নেব না আমি বিজ্ঞান যারা জানে তাদেরকে আমি কম্পিউটারে ঢোকাব এরকম একটা মানে গবেষণা করতে চাইছে সেই কারণে তাদের নিতে চাইছে এরকম হলে মানে হবে আর বলতে চাইছি যে বিজ্ঞান আমরা তো হচ্ছে কি কী বলুন তো গ্রামে বাস করি মানে আমরা সাধারণ মানুষ আমরা অত শত জানি না যেভাবে জানি সেভাবে বললাম বিজ্ঞান যারা বাচ্চারা মানে মাধ্যমিক দিয়েছে তারা এই সব সম্বন্ধে বলতে পারবে না আমার যতটুকু সম্ভব যারা উচ্চ মাধ্যমিক দিয়েছে বা বি এ বি এ পাস দিয়েছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এরা বলতে পারবে যে বিজ্ঞান সম্বন্ধে তারা অনেক কিছু বলতে পারবে বা অনেক এগিয়ে যাবে কোনো কার কোনো কাজে ঢোকালে তারা ও মানে কোনো কিছু সামনে এলে ওরা কম্পিউটার মেরে হু হু করে এগিয়ে যাবে আর আমাদের চোখ নেই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব এটাই হচ্ছে কি প্রবলেম